দশ হাজার একশো বারো কুড়ি হাজার সাতশো চুয়ান্ন দশ লাখ তিপ্পান্ন হাজার সাতশো চব্বিশ আট লাখ চুয়ান্ন হাজার নশো কুড়ি পঁচিশ লাখ ছহাজার ছাব্বিশ